ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ চলছে আপনাদের সব ঠিকঠাক তো হ্যাঁ হ্যাঁ তা কোথায় যাওয়া হচ্ছে আমার আর কী কাজ বলুন সেই হকারি করতে বেরোনো এটা না করলে তো পেট চলবে না হ্যাঁ চলছে ভালোই চলছে হ্যাঁ আমিও তো সেই নিয়েই চিন্তায় থাকি এখন যেরকম হচ্ছে আর সত্যি বলতে ভয় ভয়েই থাকি যে ঠিক মতো বাড়ি ফিরতে পারবো কি না কারণ আমার কিছু হলে সংসারটা কীভাবে চলবে সেটাই ভাবি হ্যাঁ আপনিও সাবধানে থাকবেন হ্যাঁ হ্যাঁ সবারই তাই সবার মুখেই এক কথা হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই করি আর এই ট্রেন ওই ট্রেন কখনো এই ষ্টেশন অন্য ষ্টেশন এই করেই কী জানি কপালে কী আছে আচ্ছা দিদি আমার ষ্টেশান তো চলে এলো এবার আমাকে নামতে হবে সাবধানে থাকবেন আর নিজের খেয়াল রাখবেন হ্যাঁ আবার পরে কখনো দেখা হবে